হ্যাঁ স্যার বলুন হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে ম্যাম ওই যে বিভিন্ন স্কুল নিয়ে তো লেখা হল হ্যাঁ বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যের স্কুল নিয়ে লেখালেখি হল তো ভাবলাম আমাদের হুগলি জেলার স্কুলের মান সম্পর্কে একটু যদি লিখি কেমন হয় হাঁ এবারে পজিটিভ নেগেটিভ সব রকমেরই দিক আছে তো আবার নেগেটিভ দিকগুলো তুলে ধরলে তো আবার গণ্ডগোল হবে বুঝতেই তো পারছেন আপনি হ্যাঁ গণ্ডগোলটা কোথায় হবে হ্যাঁ চারিদিক দিয়ে আমাদের ঘিরে ধরবে স্কুল কর্তৃপক্ষ তো আমাদের ঘিরে ধরবে একটা মানে ক্যাওয়াস তৈরি হয়ে যাবে তো ভালো দিকগুলো লিখবো হ্যাঁ এখন তো শুনছি বেশ গণ্ডগোল হয় স্কুলটাতে বেশ গণ্ডগোল হয় টিচারদের মধ্যেও একটা গণ্ডগোল হয় মানে শুনছি যে কারণে ভাবছি আমাদের স্কুল হুগলির স্কুলটা নিয়ে একটু লেখালেখি করতে হবে হ্যাঁ আর এই মানে তাহলে এই মাধ্যমিকের রেজাল্টটা হোক হ্যাঁ মাধ্যমিকের রেজাল্টটা আসুক মাধ্যমিকের রেজাল্টটা দেওয়ার পর তাহলে চেষ্টা করলে ভালো হয় কারণ মাধ্যমিকের রেজাল্ট দেবে সেটাই সেই সুবিধা ওখানকার যারা ওখানকার যারা টপার স্টুডেন্ট হবে তাদের নিয়ে একটা ইন্টারভিউ নেবো নিয়ে ওই বিষয়টা খবরে ছাপাব আর স্কুলের খুঁটিনাটি বিষয়গুলো স্কুলে মানে ঠিক আছে তাহলে এখন থেকে আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি হ্যাঁ স্কুল সম্পর্কে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ